আমার বাড়ির কিছু দূরে গ্রামীয় জায়গাটায় অঞ্চলটাতে সেইখানে নিজের ধূপের কারখানা করেছি সেইখানেই দশ বারোটা মহিলা তাকে লাগিয়ে মেশিন আছে পাঁচ ছটা মেশিন আছে সেইখানে আমি অন্য জায়গা থেকে আমি ধূপের মশলা নিয়ে এসে তাদের সহযোগিতা করি ধূপের মেশিনে বসাই তারা সেইখান থাকতে আমার কাছ থেকে কিছু পয়সা উপার্জন করে তারা সংসার চালায় সেখান থেকে বহু কষ্ট করে সেটা আমার নিজস্ব আমি তাদেরকে পয়সা দিই তাদের মাসকাবারি করিয়ে দিই এই সব দেখে আমার খুব ভালো লাগে এই সব দেখে আমিও নিজস্ব কিছু লাভবান করতে পারি আমি আরও বেশি করে কারখানাটা নিজস্ব বাড়িয়েছি সেই ধূপ তৈরি করে সেন্ট করে প্যাকেট করে বাজারে বিক্রি করি আমি নিজস্ব বিক্রি করি সেইখান থেকেও আমি কিছু লাভ পাই অনেক মহিলারাও তারাও সব আসে যায় সব তৈরি করে নিজে মেশিনে বসে কেউ ধূপ তৈরি করে কেউ ধূপ বাঁধে ব্র্যান্ডেড করে কেউ ধূপের সেন্ট তৈরি করে এইভাবে নানাভাবে ইত্যাদি আমার ব্যবসাটাকে উন্নতি করে নিয়ে রেখেছে